আমার প্রিয় তোলা প্রিয় ছবিগুলি বলতে এখানে আমার অনেক ভালো ভালো ছবি তোলা আছে যেমন থ্রিডি তারপরে হচ্ছে পোট্রেট মোডে ছবি তোলা এরকম বিভিন্ন ধরনের ছবি তোলা রয়েছে আর আমার ছবি তুলতে খুবই বেশি ভালবাসি আমি ছবি তুলতে খুবই প্রচণ্ড ভালোবাসি এখানে সেখানে গেলেই সামান্য একটা কোনো পুজোবাড়ি বা বিয়েবাড়ি সেখানে গেলেও আমি সেখানে ছবি তুলতে বেশি ভালোবাসি ছবি আমার তোলা গাদা রয়েছে ডিএসএলআরে তোলা আছে ফোনে তোলা আছে সমস্ত কিছু এবার ডিএসএলআরে তোলা ছবিগুলো তো বেশি হাই কোয়ালিটির হয় কারণ ওখানে মানে ভালো একটা কালারের ছবি আসে অরজিনাল ছবি যেটাকে বলে সেইটা আসে ডিএসএলআরে পোর্ট্রেট মোডে ছবি পোর্ট্রেট মোডে ছবি তুলতে আমার ভীষণ ভালোবাসি কারণ পোট্রেট মোডে ছবিটা তুললে পিছনটা প্রচুর ব্লার হয়ে যায় প্রচণ্ড ব্লার হয় যার ফলে আপনার ধরুন পিছনে কোনো কিছু পশু পাখি মানুষজন গাছপালা এসব রয়েছে আপনি যদি ডিএসএলআরে তোলেন বা কোনো কিছু মানে ইয়েতে আর কি ফোনে নরমাল ক্যামেরা হ্যাঁ এসবে যদি তুলে থাকেন তাহলে সেটা পিছনটা প্রচুর ব্লার হয় এক দিক থেকে এক দিক থেকে ওখানে কোনো কিছু হয়তো আপনার ছবিটা প্রচুর ক্লিয়ার থাকে আর ক্লিয়ার থাকলে সেই জিনিসটা হয় ঠিক আছে ক্লিয়ার থাকলে আপনার পিছনে কোনো মানুষজন পশুপাখি এসব থাকলে সেগুলোকে প্রচুর ক্লিয়ার করে দেয় ব্লার করে দেয় যার ফলে ছবিটা আরও সৌন্দর্য ফোটে ঠিক আছে ছবিটা যাতে বেশি করে ফোটে আর সন্ধ্যে যদি নাইটে কোনো কিছুর ছবি ওঠে সেইটার জন্য অনেক মানে নাইটে যদি কোনো একটা জায়গায় নাইটে ছবি তুললে পিছনে যদি কোনো লাইটের টুনি ল্যাম্প বা এমনি নরমাল লাইট থাকে সেখানে ডিএসএলআর বা ফোনে পোর্ট্রেট মোডে ছবি তুললে জিনিসটা আরও ক্লিয়ার হয় সেখানের বেশ একটা ফোকাসের মতোন আলো থাকে যাতে ছবিটা বেশি ভালো ফোটে